আমার জীবনের একটি ভুলের কথা আমার মনে পরে আমার মেয়ের অসুস্থ থাকার সময় তার যে ওষুধ ছিল তো মেয়ে কোনো একটা সংক্রমণে ভুগছিল তো কোনো ওষুধ দেওয়া হয়ছিল তাকে তো মানে আমি জানতাম না যে বাড়ির লোক ওকে সেই ওষুধটি খাইয়েছে তারপর আমি বাইরে থেকে এসে ভেবেছিলাম হয়তো ওষুধটা খাওয়ানো হয় নি বলে আমি তাকে ওর কাউকে জিজ্ঞেস না করে আমি তাকে আর একবার সেটি খাইয়ে দিয়েছিলাম এতে ওষুধের যে ডোজটা সেটা একটু বেশি হয়ে গেছিল তার জন্য আমার মেয়ের আরো অসুস্থ হয়ে গেছিল তো সেটি আমি জানতে পেরে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে গিয়ে তার প্রতিষেধক দিয়ে সেটি প্রতিষেধক করে তারপর উনি যা যা বললেন সেগুলি সব করে আমি আমার মেয়েকে ঠিক করে তুললাম এটি আমার জীবনের সব থেকে বড়ো ভুল